সমুদা তোমার গাড়ি কি কালকে পাওয়া যাবে তাহলে কালকে ডায়মন্ড হারবার আমরা যাব ও ওখানে এক ঘণ্টা থাকব কত ভাড়া লাগবে বল হ্যাঁ ওখানে থাকব একটু কেনাকাটা হবে তারপরে হয়তো মানে খাওয়ার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে তারপরে একটু ঘুরে টুরে তারপরে ওখান থেকে বাড়ি আসব কত টাকা লাগবে তাহলে বল